আমাদের ভারতের সরকারি ভাষা হলো হিন্দি আমরা এখানে পশ্চিম বাংলায় বাস করে বাংলা ভাষায় কথা বলি যখন কোনো সময় কোনো অসুবিধার জন্য চিকিৎসা করার জন্য হোক ঘুরতে গেলে হোক যেমন আমরা ভালো সরকারি তোমার হসপিটাল আছে তোমার তামিলনাড়ু থেকে যখন তামিলনাড়ুতে যাওয়া হয় সেখানে গিয়ে তাদের ভাষা আমরা বুঝতে পারি না তারা হিন্দি খুব কম বোঝে আর আমাদের যে মাতৃভাষা বাংলা ভাষা আমার বাংলা ভাষায় গিয়ে কথা বলব সে সেটাও কেউ কেউ বোঝে না তামিলনাড়ুর থেকে ওর পাশে তোমার কর্ণাটক কর্ণাটকে গিয়ে ওখানে কন্নড় ভাষা সেখানে কন্নড় ছাড়া হিন্দিও ভালো করে বোঝে না অন্য ভাষাও ভালো ভাবে বোঝে না নাইনটি পার্সেন্ট সবাই কন্নড় ভাষায়ই কথা বলে হিন্দি ঠিকঠাক বোঝে না সেখানে গিয়েও মানুষের সঙ্গে কথা বলতে গেলে অনেক অসুবিধা হয় মহারাষ্ট্রতে মারাঠি ভাষা ওখানে হিন্দি বোঝে ঠিকই কিন্তু মারাঠির টানে যারা ওখানে পিওর মারাঠি বা মারাঠি লোক আছে মারাঠি লোকের সঙ্গে কথা বলতে গেলে তাদের হিন্দির টানে কথা বললে হবে না একটু ওদের গা তোমার মারাঠি টানে কথা বলতে হবে পাঞ্জাবে পাঞ্জাবী ভাষা বিহারে ভোজপুরি থেকে ভোজপুরিতে আমাদের হিন্দি কথা বোঝে না বাংলা কথাও বোঝে না